আমাদের গ্রামের দিকে শাড়ি লুঙ্গি মেয়ে ছাওয়াল মেয়েরা শাড়ি আর ছেলেরা লুঙ্গি পরে ছেলেরা যখন কলকাতার দিকে যায় তখন একটু ভালো মানে সুট কোট পরে বুট পরে আর নিয়ে এমনি সময় লুঙ্গি এক্সারসাইজ গেঞ্জি হাফ হাতা গেঞ্জি এসব পরে আর যে কলকাতার যে শহরের দিকে যেসব কলকাতা শহরের দিকে যে যেসব মানে ড্রেস ড্রেসগুলো মানে যেসব ড্রেসগুলো আর কি এখন হচ্ছে মানে চলছে ছোট ছোট ড্রেস শহরের ড্রেসে এদিকে মানে যারা টিকটক করে তারা নিয়ে আসছে নিয়ে এসে পরছে পরে টিকটক করছে নির্লজ্জের মতন টিকটক করে সেই টিকটকগুলো মানে ওই টিকটকাররা বেশি আর কি ওই সবগুলো করে ছেঁড়া জামা কাপড় ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট আমাদের এখানে সবাই ছেঁড়া জামা প্যান্ট পরে না ছেঁড়া সব শাড়ি লুঙ্গি পরে আর কলকাতার দিকে সব এখন টি ভিতে দেখা যাচ্ছে টিকটকে দেখছি সব মানে পুরো একদম নির্লজ্জের মতো শুধু বলে ওই সব চিনের যেসব জামা কাপড় ওই সব কলকাতার শহরের দিকের ওই সব জামা প্যান্ট এনে এখানে এ করছে পরছে আর যে যেমন হচ্ছে আমাদের এই যে বাজারের যে জামা প্যান্টগুলো সেগুলো সবগুলো একদম মানে বসে যাচ্ছে লুঙ্গি লুঙ্গি শাড়ি এগুলো বসে যাচ্ছে ওই সবগুলোই বেশি পরছে এখন যারা টিকটক ফিকটক করছে মডার্ন হচ্ছে আর দেশ শহর শহরের মতো হতে চাইছে ওরা আর আমি কি জামা আমি সিম্পল ড্রেস পছন্দ করি সুট জামা আর আমাদের এখানে বাজারে দোকান আছে সেই দোকান থেকেই কিনে আনি